হ্যালো হুম দেখুন আমরা আমাদের দোকানের রেসিপি কাউকে বলিনা তো কীভাবে এটি তৈরি হয় আমি কে বলতে পারব না দেখুন আমাদের দোকানের দইটা হচ্ছে খুবই স্পেশাল তো আমরা সহজেই কাউকে আমাদের রেসিপি দিই না ঠিক আছে আপনি এত রিকোয়েস্ট করছেন তো আপনাকে আমি বলেই দিচ্ছি প্রথমে হচ্ছে দই মানে দুধটাকে গরম করতে হবে তারপর চিনি দিয়ে ফুটিয়ে লাল করে এলাচ দিয়ে ঠান্ডা করে কোনও পাত্রে বসিয়ে দিতে হবে হ্যাঁ আমাদের সমস্ত দই এভাবেই তৈরি হয় তো এখন বাজারে যেমন চলছে একশো তিরিশ টাকা কেজি দেখুন দেখুন আমাদের এখানে দোকানে ডিসকাউন্ট দিয়েই সমস্ত কিছু বলা হয় তো তেমন কিছু ডিসকাউন্ট দিতে পারব না হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আমরা তো বেশি ডিসকাউন্ট দিই না কারণ আমাদের সমস্ত কিছু ডিসকাউন্ট দিয়েই করা থাকে আচ্ছা আপনি বলছেন তো আপনাকে ছাড় দিয়ে দেব আচ্ছা ঠিক আছে রাখুন